হ্যাঁ আমি একটা শাড়ি কিনেছিলাম শাড়িটা ভালো দাম নিয়েছিলো প্রায় তিন হাজার টাকার উপরে আমার মেয়ের জন্যে কিন্তু শাড়িটা আমি বাড়ি আনার পরে দেখে ও পছন্দ হয়েছিলো খুব কিন্তু দুর্ভাগ্য বশত সেই শাড়িটা পরার অনুপযোগী হয়ে উঠেছে বর্তমান এতো মূল্যের শাড়িটা মেয়েটা পরতে পারছে না বলছে বাবা এ তুমি আমাকে এতো টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েসো শাড়িটা পরলে আমাকে সবাই ছিছি করছে আর শাড়িটা একবার ওয়াশ করেছি করার পরে শাড়ির থেকে সব কালার উঠে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় শাড়ির ছিদ্র ছিদ্র একটা ভাব দেখা যাচ্ছে শাড়িটা যদি ভালো হতো তাহলে আমার খুব ভালো লাগতো এই শাড়িটা এতো টাকা দিয়ে কেনার পরে বৃথা হয়ে গেল শাড়িটার দোকানদারকে একটু তুমি গিয়ে বলবে যে আমাকে যে শাড়িটা দিয়েছো শাড়িটা অনেক টাকা দাম নিয়েছো বটে কিন্তু শাড়িটা খুব নিম্ন মানের এই জন্য আমি দুঃখিত